আমাদের পরিবারে একটা মন্দির আছে রাধাকৃষ্ণ মন্দির যেটা কি না অনেক বছরের পুরোনো সেখানে পূজা হয় সকালে পূজা হয় সন্ধে পূজা প্রতিদিনই পূজা হয় প্রতিদিন সন্ধেবেলা আরতি হয় বামুন ঠাকুর আসে সবাই দেখতে আসে সেখানে অনেক বাচ্চারা থাকা খেলাধুলা করে সেই মন্দিরে এই মন্দিরে অনেক পূজা হয় যেমন ধরো রাস পূর্ণিমার একটা এ হয় দোল পূর্ণিমা পঞ্চম দোল এই মন্দিরে হয় জন্মাষ্টমী হয় যেমন ধরো পঞ্চম দোল পঞ্চম দোলে সবাই এখানে আসে বাইরের লোক আসে তারপর পূজা হয় পুজো হওয়ার পরে আমাদের ঠাকুর পালকিতে নিয়ে গিয়ে সবার বাড়িতে যাই সেখানে বাড়িতে বাড়িতে পূজা হয় যেখানে অনেক লোক মান থাকে তারপর বাচ্চারা থাকে সেখানে আবির খেলা হয় ওতে এরম সারা রাত ধরো লোকের বাড়িতে বাড়িতে পূজা হবে পূজা হতে হতে আবার সকাল হয়ে যাবে সকাল হয়ে যাওয়া আসতে সেখানে ঠাকুর আবার মন্দিরে যেখানে বসানো থাকে ওখানে বই বসিয়ে দেবে তারপর আবার একটা আগ্রা ঘর মতোন হয় সেটা পূজা হয়ে ওখানে ওটা ধরানো হয় ধরানোর পরে তারপর পূজা হবে আবার সকালে সকালে পূজা হওয়ার পরে বিকাল বেলায় ওই মাঠটায় একটা সামনে মাঠ আছে ওই মাঠে অনেক দোকান পাঠ নানান রকম দোকান আইসক্রিম দোকান জিলিপি দোকান স্টেনারি দোকান এবং ঘুগনি আছে সব এরম দোকান আছে দেয় তখন বাচ্চারা বড়োরা বাইরে অনেকে অনেক অনেক ভিড় হয় ঠিক আছে তারপরে সবাই থাকে ওখানে আনন্দ করে পূজা হয় আবার সন্ধেবেলার বড়ো পূজা হয় ওখানে সেদিনকে আবার তারপর সবাই ঘোরে আনন্দ করে এ একটা হলো তারপর আবার রাস পূর্ণিমা ধরো সেও এক রাস পূর্ণিমায় ওখানে অনেকে আসে যা আবার যাওয়া আসা করে পূজা হবে বক্স থাকে সবাই আনন্দ করে এক দিনই পূজাটা আর জন্মাষ্ঠমীর পূজা জন্মাষ্ঠমীর পূজা ওখানে হয় কৃষ্ণ রাধিকার জন্মদিন তারপর সবাই আসি অনেক সন্দেশ মিস এ লুচি ধরো অনেক কিছুই খাবার দই এরম কিছু থাকে তারপরে তারপরে ওকানে আজকে রাতে পূজা হবে পূজা হওয়ার পরে কালকের ওখানে একটা দড়ি খেলার মতোন হয় সেখানে একটা মাঠে জল জমিয়ে রাকে সবাই ওখানে আনন্দ করে আনন্দ করার পরে একটা ভাঁড় থাকে সেখানে হলুদ জল পাশে দেওয়া থাকে মন্দিরে সাত পাক ঘুরে এসে ঢোল থাকে কাঁসি থাকে বক্স থাকে এবং আনন্দ গান ফান সব চলছে চলার পরে সবাই আনন্দ করছে নাচছে যে পরে সাতপাক ঘোরার পরে ওই যেখানে কাদা খেলাটা হচ্ছে ওখানে এসেই সবাই তারপরে ওই ভাঁড়টা ভেঙে ওই জলটা মাথায় দিয়ে সবাই এ করে